হ্যালো কে বলছেন হ্যাঁ আমি সুমন মাহাতোই বলছি বলুন হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি করা হয় তো ফুলের সেরকম বেশি হয় কমসম ছোটো খাটো অর্ডার তো বাড়িতে দেওয়া সম্ভব নয়

হুম হুম হুম হুম আপনি কি হুম শুধু মানে গাঁদা ফুলের মালা নেবন নাকি হচ্ছে এমনি লুজ ফুল নেবেন দিয়ে নিজেরা গাঁথবেন মালা মালাসহ গাঁদা ফুলের রেট এখন পনেরো টাকা মালা প্রত্যেক পিসের আপনাদের কতো কেজির মতো লাগবে তবুও তাহলে হয়তো দাম কিছুটা কমবে তখন দেখেশুনে করে দেওয়া যাবে ডিসকাউন্ট পাবে হ্যাঁ বাড়িতে পৌঁছে দেবো

রজনীগন্ধার মালা হচ্ছে দশ টাকা করে পিস মোটাটা মোটাটা হলে তো পঞ্চাশ টাকার মতো পড়ে যাবে প্রায় পার পিসে ওটা লাগবে কি আচ্ছা বলুন হ্যাঁ মোটা মালা ছটা হ্যাঁ কিন্তু রজনীগন্ধাটা দেখতে সরু না ওই জন্য দাম কম রজনীগন্ধা ফুলটা কম দিলে হয়ে যাবে আর গাঁদা ফুলটা অনেক দিতে হবে বেশি চেনের সাইজ কিন্তু একই হবে রজনীগন্ধার চেন বড়ো হবে না গাঁদার থেকে একই সাইজের হবে দুটোই আচ্ছা পঁচিশ কেজি করে ফুল দিয়ে যতোটা মালা হবে অতোটা করে দেবো তাই তো আচ্ছা তখন দেখে করবো পনেরো টাকা যেটা বলছিলাম ওটা আপনি হচ্ছে দশ টাকা করে দেবেন না আর হচ্ছে দশটা রজনীগন্ধার চেনটা ওটা আট টাকা করে দেবেন কালকেই কখন কখন লাগবে আপনাদের কালকে আচ্ছা নটার মধ্যে পৌঁছে দেবো হ্যাঁ টাকা অ্যাডভান্স তো দিতেই হবে নাহলে বিশ্বাস করবো কীভাবে বলুন আপনারা সত্যি ফুলটা নেবেন বলে হ্যাঁ হ্যাঁ এই নম্বরে আমার গুগুল পে ফোনপে সবই আছে আপনি এই নম্বরে পাঠিয়ে দেবেন না না এক্সট্রা গাড়ি ভাড়া আর লাগবে না আপনাদের বাড়িটা কোথায় অ্যাড্রেস বাড়িটা কোথায় বলছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ